হ্যাঁ আমাদের একটা পুকুর আছে পুকুরে পুকুরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল পানি তা আমার বাবা পানিতে পানি পরিষ্কার করার জন্য চুন এনেছিল চুন এনে ভিজিয়ে রেখে দিয়েছিল দেওয়ার পরে ক একদিন পরে চুনটা পুকুরে মারলে পুকুরে ফিটকিরি আর চুন মারলে মারার মারার পরে কত সুন্দর পানি চকচক করছে করার পরে আমরা গা ধুয়ে ধুয়ে জামা প্যান্ট ধুই আনাজ ধুই চাল ধুই সবকিছু করি ওই পুকুরে আমরা আমার এক দাদাদের বাড়ি গিয়েছিলাম দাদাদের পুকুরের পানি খুব খারাপ হয়ে গিয়েছিল পুরো যে গা ধুতো তার গায়ে চুলকুনি বার হতো ওই জন্য করে ওই দাদাটা দাদা চুন এনেছে কিনে ফিটকিরি কিনে এনেছিল দোকান থেকে আনার পরে একদিন চুন ভিজিয়ে রেখে দিয়েছিল চুনটা এত গরম না ভিজিয়ে রাখলে ওই জন্য একদিন ধরে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরে তারপর দিনকে সকালের দিকে চুন আর ফিটকিরি মেরে দিয়ে পুকুরটা পুরো ঘুলে দিয়েছে ঘুলে দেওয়ার পরে কত সুন্দর দেখছে যে দু পাঁচ ছ দিন পরে আবার দেখছে কত সুন্দর পানিটা চকচক হো চকচক হয়ে গিয়েছে সবাই এবার ওই পুকুরে গা জামা প্যান্ট ধোয় এরকম করে করে পানিগুলো পরিষ্কার করে করার পরে আমার এক আমাদের আমার বাড়ির পাশে চাচাতো দাদা ওই দাদাদের ওরকম পুকুরে পুরো খারাপ হয়ে গিয়েছিল মাছগুলো মরে যাচ্ছিল পুকুরে পানির জন্য তার পরে ওইরকম দোকান থেকে কিনে এনে চুন টুন ফটকিরি মেরে তারপর দেখে কি না সেরেছে সারার পরে তার পরে মাছগুলো বাঁচে মাছ পুরো মরে কী অবস্থা হয়ে গিয়েছিল